আমি একটি ক্যাব বুক করেছিলাম অটো ক্যাব এবং সেই ক্যাবে করে আমার যাওয়ার কথা ছিল অফিসে বা আমার যেখানে যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে আমার পৌঁছে দিয়েছিল আমার ক্যাবটা এবার ক্যাবে করে কিন্তু যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছে দিয়েছিল কিন্তু আমার একটু দেরি হওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি করছিলাম এবং তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং তাড়াতাড়ি করার ফলে সে যখন আমার গন্তব্যে পৌঁছে দিয়েছিল তখন ভুল করে তার ক্যাবে আমার ব্যাগ রয়ে গিয়েছিল আমার ব্যাগে যে সমস্ত ইমপর্টেন্ট বা দরকারি কাগজপত্র ছিল সেই ব্যাগের মধ্যেই ছিল সেই ব্যাগ বা কাগজপত্র সমেত সেখে সে অটোতে বা ক্যাবে রয়ে গিয়েছিল এবং তার সাথে আমার মোবাইলটাও রয়ে গিয়েছিল এবং আমার ওয়ালেটও রয়ে গিয়েছিল এই সব রয়ে যাওয়ার ফলে আমি খুব অসুবিধায় পড়েছিলাম আমি অনেক টেনশানে ছিলাম এবং সেই ক্যাবওয়ালাকে আমি ফোন করেছিলাম রয়ে যাওয়ার পরে যখন টেনশান করেছিলাম তখন ফোন করে আমি তাকে ফিরে আসার জন্য বলছিলাম যে হয়তো আমি কিছু এক্সট্রা বা বাড়তি টাকা দেবো তাকে কিন্তু সে যেন সেই জায়গায় আবার পুনরায় ফিরে এসে আমার জিনিসগুলি যেন আমাকে ফেরত দিয়ে চলে যায় কারণ তাতে আমার অনেক ধরনের ইমপর্টেন্ট দরকার ছিল এবং আমি ওলার মতো অ্যাপে আমি সেই রাইডটি চিহ্নিত করতে পেরেছিলাম সেই অ্যাপ থেকে আমি দেখেছিলাম আমার মোবাইলে আমার মোবাইলটি এখন কোথায় আছে আমি একটি অ্যাপ থেকে দেখে আমি চিহ্নিত করে সে অটোওয়ালাকে ফোন করে আমি সেই জায়গায় পুনরায় আসতে বলেছিলাম এবং সে আসার পরে এসেছিল সে আসার পরে আমি আমার জিনিসগুলি নিতে পেরেছিলাম এবং আমি আমার কাজে আবার পুনরায় কাজ শুরু করতে পেরেছিলাম